আমি তো এখন শহরে থাকি কিন্তু আমার যখন গ্রামে পাখি ছিল বাড়ি ছিল তখন সেখানে আমার একটা প্রিয় পাখি ছিল বাবুই পাখি আমার বাবুই পাখিকে খুব পছন্দ করতাম আমি দেখেছি বাবুই পাখি মানে কত সুন্দরভাবে মানে নিজে থাকার জন্য বা নিজের সন্তানকে রাখার জন্য কত সুন্দরভাবে একটা বাসা তৈরি কর সত্যি বাবুই পাখির মাথায় যে এত বুদ্ধি পাখির বাসাটাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না যে এর মাথায় এত বুদ্ধি সত্যি মানে এখন অনেক রকম মানে অনেক রকম জিনিস আবিষ্কার আছে নতুন নতুন মানে ডিজিটাল যুগ অনেক কিছুই পাওয়া যাচ্ছে কিন্তু বাবুই পাখির বাসার মতো কেউ কখনও করতে পারবে না সত্যি পাখিটা মানে এত ঝড় মানে বৃষ্টি যাই হচ্ছে না কেন ওই পাখির বাসাটা কিন্তু নষ্ট হয় না বাসাটা সেই ভাবেই থেকে যায় এমনকি কেউ যদি একটা পেরেকও মারে ওই বাসায় পেরেকটাও পর্যন্ত ঢুকবে না এত সুন্দর করে বাসাটা গড়ে বাসাটা পুরো চারিদিক দিয়ে আটকানো এমনকি তার বাচ্চারা ওখানে খুব সুরক্ষিতভাবে থাকে সত্যি বাবুই পাাখি কতই কষ্ট করে না নিজের এই নিজের জন্য কিংবা নিজের সন্তানদের জন্য এত সুন্দর বাসা তৈরি করতে পারে সত্যি বাসাটা আমি এখন আর দেখতে পাই না সচরাচর তো আগে যখন আমি দেখেছি আমার মনে পড়ে এখনও সেই ছোটবেলার দিনগুলো বা ওই বাবুই পাখির ওই বাসা দেখার জন্য আমি যখন মানে যেতাম তাল গাছে দেখতাম যে বাবুই পাখি বাসা করে রেখেছে হ্যাঁ বাবুই পাখি শুধু তাল গাছে নয় মানে খেজুর গাছেও ওরা বাসা বাধে বেশ ভালোই লাগে বাবুই পখির বাসাগুলো দেখতে এমনকি বাবুই পাখির ডাকটাও খুব ভালো লাগে এমনকি তার বাচ্চাগুলো যখন ছোটবেলায় দেখি না মানে সবে ডিম ফুটে বাচ্চাটা হয়েছে মানে বাচ্চাগুলো দেখতে খুব সুন্দরই লাগে এই বাবুই পাখি তার সন্তানদের জন্য কত কষ্ট করে খাওয়া নিয়ে আসে এমনকি তার সেই বাসাটায় এনে বাচ্চাটিকে খাওয়ায় সত্যি বাবুই পাখি অসাাধারণ তার মাথায় খুবই বুদ্ধি এই পাখিটা আমার খুবই প্রিয় পাখি এ ছাড়াও আমি দেখেছি টিয়া পাখি টিয়া পাখির গায়ের রংটা খুব সুন্দর তার ঠোঁটটাও খুব টুকটুকে এমনকি তার চোখগুলোও খুব সুন্দর এত এত তার গাায় রংটা উজ্জ্বল সত্যি আমার দেখলে একদম মনটা ভরে যায় আমি টিয়া পাখিকে দেখে খুব আনন্দ বোধ করি এমনকি এই টিয়া পাখিকে যখন আমরা মানে এই টিয়া পাখিকে যখন আমরা বাড়িও এনে যখন খাঁচায় রাখি বা তাকে কথা শেখানো হয় তার যখন প্রথম বুলি বের হয় বুলিগুলোও খুব মানে খুব সুন্দরই এই পাখিগুলো না খুব সুন্দরই মানে এই পাখির কথা শুনলে আমাদের মন পুরো ভরে যায় তার এত সুন্দর কথা বলতে পারে মানুষের মতো সত্যি এদের মানে বোল শেখালে কত সুন্দর না এরা হয় টিয়া পাখি খুবই সুন্দর এ ছাড়া অনেক প্রিয় পাখি আছে আমার যেমন মাছরাঙা কাঠঠোকরা যেমন কাঠঠোকরা পাখিও মানে একটা গাছে বসে ঠুকরে ঠুকরে সেটাও খুব গর্ত করে নিয়ে সেখানে সচরাচর থেকে যায় যা ঝড় বৃষ্টি যাই হোক না কেন সে সেখানে থেকে যায় সত্যি এই কাঠঠোকরা পাখির মাথায়ও কত বুদ্ধি আর এর ঠোঁট কত পরিমাণে শক্ত তাই ও সেই গাছটা পুরো মানে ঠুকরে ঠুকরে পুরো একটা বাসা বানিয়ে নিচ্ছে সত্যি এই পাখিটাও খুব সুন্দর এ ছাড়াও আমার প্রিয় পাখি শালিক পাখি শালিক পাখিও খুব সুন্দর আর এর বাচ্চাগুলোও খুব সুন্দর হয় শালিক পাখি দেখতেও খুব সুন্দর শালিক পাখির ডাকতেও খুব সুন্দর ডাকটাও খুব সুন্দর আমি তো মানে এখানে এখন শহরে থাকি তো গ্রামে যখন যাই তখন এখনও আমি ওই শালিক পাখি আমি দেখতে পাই এখনও আমি মাঝে মাঝে গ্রামের বাড়িতেই যাই ওই নানা রকমের পাখি যাতে চোখে দেখি আরও যাতে বিভিন্ন রকমের পাখি দেখতে পাই আমার প্রিয় পাখি যেহেতু এগুলো কিন্তু এ ছাড়াও দেখি আরও পাখি যাতে আরও দু একটা পাখি আমার প্রিয় হতে পারে নতুন নতুন পাখি দেখতে পারি বা তাদের প্রতি আমার আকর্ষণ হতে পারে আমি চাই যে এ রকম পাখির মতো আরও কিছু ভালো ভালো মানে পাখি আমার প্রিয় হয়ে উঠুক আমি সব সময় চাই যে আরও কিছু পাখি আমার আরও প্রিয় হয়ে উঠুক সেই জন্য আমি মাঝেমধ্যেই মানে আমার যখন অফিসের ছুটি থাকে তখন আমি গ্রামের বাড়িতে আসি এই পাখি দেখার জন্য এসে আমি মানে এই বাবুই পাখিটা অনেক দিন পরে আবার সে দেখতে পেলাম তাল গাছে সত্যিই আমার কপাল ছিল তাই এই পাখিটা আবার দেখতে পেলাম সত্যি আমার আনন্দে আবার মনটা ভরে উঠল আবার সেই পাখির বাসা আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে আবার এই বাসা আমি দেখতে পাব সত্যি চমৎকার আমি বলছিলাম না যে এ রকম মানে বাসা সচরাচর এখন অনেক ডিজিটাল যুগ রয়েছে কিন্তু কেউ মানে এ রকম বানাতে পারবে না যতই ডিজিটাল যুগ হোক না কেন তা সত্যিও তাই আমি পাখির বাসাটা দেখে আবার সত্যিই খুব আনন্দিত হলাম এমনকি আমি বাসিটা ওই পাখির বাসার ছবিটাও তুলে নিলাম যাতে আমি এটা আমার ফোনে সেভ করে রাখতে পারি আমার যখনই মনে হবে তখনই যেন আমি এই বাসাটাকে দেখতে পারি আর আমার ওই পাখিটার কথা যেন মনে পড়ে আর কী সুন্দর পাখিটার ডাক কী সুন্দর পাখিটার এই বাসা সত্যি ভোলার মতো না এত সুন্দর বাসা আমি কক্ষনো দেখিনি এত সুন্দর মানে কারুকার্য করে এত সৌন্দর্যের সাথে একটা কাজ একটা পাখি করতে পারে একটা পাখির মাথায় এত বুদ্ধি থাকতে পারে সত্যি এই বাবুই পাখিকে না দেখলে আমি সত্যিই বুঝতে পারতাম না আর এই বাবুই পাখির বাসাটা না দেখলে আমি বুঝতে পারতাম না যে একটা কাজ এত সুন্দরভাবে একটা পাখি করতে পারে সত্যি আমি পাখিটির জন্য গর্ব বোধ করি